আমি পুরুলিয়া জেলার বাসিন্দা আমার বাড়ির পাশাপাশি দুটো মাঠ আছে যেখানে সকালে ও বিকেলে বাচ্চারা ও বয়স্করা এসে নিজেদের শরীরচর্চা খেলাধুলো ঘোরাঘুরি করে আবার পুরুলিয়া জেলায় দুটো পার্কও আছে একটি সুভাষ উদ্যান একটি শিকারি পয়েন্ট এখানে বাচ্চারা গিয়ে নিজেদের মন মতো খেলাধুলো ও ঘোরাঘুরি করে আর বয়স্করা এসে যোগ ব্যায়াম করে এইখানে প্রবেশ মূল্য নেই আর পুরুলিয়া জেলার একটিমাত্র সিনেমা হল আছে এটি এসভি সিনেমা হলটির নাম হচ্ছে এসভিএফ সিনে সিনেমা হল এখানে ভারতে চলমান সব চলচ্চিত্রই চলে এর জন্য এই সিনেমা হলটি একটু বেশি একটু বেশি চলমান তো এখানে অনেক বাইরে বাইরে থেকে লোক সিনেমা দেখতে আসে এটি খুব প্রচলিত একটি সিনেমা হল